আমার এলাকায় খেলা বলতে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় হাডুডু খেলা হয় এবং লুকোচুরি খেলা হয় গেম খেলা হয় এতে খেলা হয় কিন্তু এভাবে মানে আমি যখন ছোটোবেলায় খেলেছিলাম সেটি হল যেমন কি ফুটবল খেলেছিলাম ফুটবলের আমি বলি গোল দেওয়াটা খুব আনন্দকর ছিল যেমন হল সবাই আমরা সবাই মিলে খেলতাম খেলতে খেলেতে যার গোল যেত খুব ভালো লাগতো এবং সবাই হো হো করে উঠতো এর থেকে মনে আনন্দিত তো হত এবং খেলতে খেলতে পরে গেলে পায়ে চোট লাগলে এতে আরও মনে আরো কষ্ট হত আবার উঠে গিয়ে আবার খেলতাম এই খেলাটি খেলতে আরও খুব ভালো লাগতো এবং ফুটবল ক্রিকেট হাডুডু এবং লুডো খেলা কবাডি খেলা এগুলো খেলতে আমাদের খুব আনন্দ লাগতো এবং খেলেও মন ভালো লাগতো